আমি এই কিছুদিন আগে চেন্নাই গেছিলাম আমাদের বাড়ি থেকে বেরিয়ে ছিলাম বারোটার সময় চারটের সময় ট্রেন ছিল এখান থেকে আমার ননদের বাড়ি গিয়েছিলাম খড়্গপুর খড়্গপুর থেকে ট্রেন ধরে সেখান থেকে ট্রেনে করে দুদিন লেগেছে টাইম তারপরে দিনে চারটের সময় নেবেছি ট্রেন থেকে নেবে ওখান থেকে অটোয় করে ননদের বাড়ি গেছি ননদের বাড়িতে দুদিন ছিলাম সেখানে গৃহপ্রবেশ উপলক্ষে গিয়েছিলাম সেখানে গৃহপ্রবেশ হল তারপরের দিনে আমরা চেন্নাইয়ে একটি মেরিনা বিচ রয়েছে সেখানে বিকালবেলা বেড়াতে গিয়েছিলাম দিয়ে মেরিনা বিচ থেকে ঘুরে আমরা চেন্নাইয়ে দুদিন থেকে তারপরের দিনে আমরা দেশে ফিরে আসি দেশে ফিরতেও দুদিন টাইম লেগেছে ট্রেনে দিয়ে তোমার ট্রেনে সেখান থেকে ট্রেন এসে দেশে ফিরে দেশ থেকে দীঘা গেছি দীঘা থেকে আমরা দীঘাতেও ফ্যামিলি গেছি ফ্যামিলি দীঘা থেকে সেখানেও বেড়ানোর জায়গা অনেক সেখানেও তিন দিন চার দিন ছিলাম সেখান থেকে ঘুরে এসে আবার আমরা কলকাতায় বেড়াতে গেছি কলকাতায় বেলুড়মাঠ চিড়িয়াখানা নানান রকম সবকিছু দেখেছি কারণ গরমের ছুটি পরেছে তো সেই কারণেই আমরা অনেক জায়গা ঘুরেছি ঘুরে তারপরে আবার এসেছি এসে আবার বাপেরবাড়ি গিয়েছিলাম কারণ বাপের বাড়িতে জামাইষষ্ঠীর জন্য সেখানে একটু কিছু একটা অনুষ্ঠান ছিল ছোটোখাটো অনুষ্ঠান সেরে টেরে এসে আমি বাড়ি এসেছি এবার বাড়ি থেকে এখন এবার একটু বেড়াতে গিয়েছিলাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে সেখানে নানান রকম জিনিস দেখার রয়েছে ছিন্নমস্তা মন্দির থেকে শুরু করে নানা রকম সেখানেও বিখ্যাত সব কিছু সেখানে ঘুরে এসে সেখানে ঘুরেছি